হ্যালো হ্যাঁ রে গেছিলাম তুই এলি না ওহ এই তো সবে পড়ে বাড়ি এলাম ওই তো জিওগ্রাফির সুমিতা ম্যাম না রে চুপচাপ বসেইছিলাম ম্যাম তো ভালো করে কিছু বোঝালোই না জিজ্ঞাসা করতে আবার আমাদেরকেই উল্টে বকছে হ্যাঁ ওটাহ হ্যাঁ ওটা তো ভালোই বেশ করিয়েছে হুম কিন্তু অ্যাহ একদম বুঝতে পারি নি

হ্যাঁ সবাই মিলে বললাম কিন্তু উল্টে আমাদেরকেই বকছে বলছে কতবার বোঝাবো এবারে কী বলবো হ্যাঁ না আজকে অঙ্ক ক্লাসটা হয় নি না না এমনি কিছু বলে নি আর ম্যাম সুমিতা ম্যাম বলছিলো তুই এলি না বলছে আর কিন্তু নেক্সট টাইম বলছে আর কিন্তু নেক্সট টাইম বোঝাবো না একবারই বোঝাবো ও এলো না আর বললেও মানে জিজ্ঞাসা করলেও আর বলবে না হ্যাঁ দেখিস তুই ওই তো কিছু ওই মানচিত্র থেকে একটা একটা প্রোজেক্ট টাইপের দিয়েছে আর প্রোজেক্টটা করতে বলেছে তোকে আমি পাঠিয়ে দেবো ওখানে হিস্ট্রিতে এমনি পড়া দিয়েছে ওই থার্ড চ্যাপ্টারটা

হ্যাঁ হ্যাঁ রাখ